স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের সংস্থার এটা হচ্ছে একটা গ্রুপ তিটি গ্রামে গ্রামে একটি গ্রুপ হয় প্রতিটি গ্রামে গ্রুপে গ্রুপে দশজন করে থাকে প্রতিটি প্রতি মাসে মাসে কিছু করে টাকা তার অ্যাকাউন্টে ফেলা হয় সেই টাকাটা পরে তোলা হয় কিছু কিছু টাকা তুলে সাহায্য করা হয় প্রতিটি গ্রামে গ্রামে হয় আর এই এই লোন থেকে এই গ্রুপ থেকে খুবই সুযোগসুবিধাও পাওয়া যায় সেই কিছু কিছু টাকাটা যোগ হয়ে পরে একটা বড়ো অঙ্কের টাকা হয়ে সেটা সবাইকে দেওয়াও হয় তাই এর ভালো সুযোগ হচ্ছে প্রতিটি ফ্যামিলিতে মহিলারা যখন এই সুযোগ সুবিধাটা পান তারা খুবই খুশি হন খুশি হয়ে তারা এই খুশি হয় বলেই এই সুযোগসুবিধাটা করে এই গ্রুপ দশজন মিলে গ্রুপ করে এই লোন চালায় প্রতিটি সবারই ব্যাংকে টাকা জমা পরে